হ্যাঁ আমি কিছু জন রাজনৈতিক নেতাদেরকে চিনি চিনি বলতে আমি এইভাবেই চিনি যে আমার এখানে পাশে পাশের কাকু ও জেঠুরা এরা একটি রাজনৈতিক দলে তারা যোগ দেয় তারা দেখি যে রাজনৈতিক দলে যখন থাকে বা নেতাগিরি করে তখন অনেকেই ভালো পর্যায়ে যায় অনেকে আবার খাবার খারাপ পর্যায়েও চলে আসে খারাপ পর্যায়ে যারা চলে আসে তাদেরকে চুনোপুঁটি বলা হয় কারণ তাদেরকে কেউ মানেই না আর যারা বড় পদে থাকে তাদেরকে অনেকে মানে এবং তারা কাজটা অনেক ভালোভাবে করতে পারে এটুকু আমি জেনেছি ওদের কাছ থেকে কারণ আমি নিজে দেখেছি যারা রাজনীতি করছে রাজনীতি করে করে তারা অনেকটা বড়লোক পর্যায়ে চলে গেছে আবার অনেকেই রাজনীতি করে অনেকটা গরিব পর্যায়েও চলে আসে মানে অনেকে যে বলে রাজনীতি করলেই নাকি একটা বিরাট পর্যায় পাওয়া যায় সেরকম কিন্তু আমি দেখিনি আবার অনেকে সেটা করেও দেখিয়েছে যে হ্যাঁ সত্যি সত্যি পাওয়া যায় অনেকে সেখান থেকে অনেক জিনিস নেয় অনেকে কাজ করে ফেলে সেখান থেকে সেখান থেকে তাদের একটা পরিচয় তৈরি হয়ে যায় আবার অনেকের কিছুই হয় না তো আমার জানা এইগুলিই আমি বলতে পারি যে আমার আশেপাশে ঘটে যাওয়া মানে আমার আশেপাশে ঘটে যাওয়া যে কাজগুলো হয় মানে ধরুন রাস্তা নেই রাস্তা তৈরি করে দেওয়া কারেন্ট নেই কারেন্ট নিয়ে আসা এই কাজগুলো এই নেতারাই করে দেয় আমি নিজে দেখেছি যখন আমাদের এখানে রাস্তাটা নিয়ে সমস্যা হয়েছিল তখন এনারাই এসে সেটা সাহায্য করেছিলেন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং কীভাবে কী করতে হবে সেটাও তারা দেখিয়ে দিয়েছিলেন